আমাদের পুরুলিয়া জেলার অন্যতম উল্লেখযোগ্য হল কাশীপুর রাজবাড়ি এ রাজবাড়িটি জ্যোতিপ্রকাশ সিং দেও উনিশশো ষোলো সালে চীন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়ি তৈরি করায় টানা বারো বছর ধরে এই রাজবাড়ির নির্মাণ কাজ চলেছিলো বেলজিয়াম থেকে বিশাল ঝাড় লন্ঠন নিয়ে লাগিয়েছিলেন প্রাসাদের দরবার হলে এখানে রীতিমতো নবরত্ন সভাও বসতো রাজ দরবারে এই দরবার থেকে ভেসে আসতো ঝুমুর ভাদু ইত্যাদি গান এই রাজবংশে সাতজন রাজা রাজত্ব করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল নীলমণি ও জ্যোতিপ্রকার প্রসাদ এই রাজবংশের বিভিন্ন কল্যাণমূলক কাজ ও তাদের দান ও সাহায্যের কথা বিশেষ উল্লেখযোগ্য এই রাজবাড়িতে এখনো দুর্গাপূজা ধূমধামের সঙ্গে পালন করা হয়